জল পরিশুদ্ধ ও বিশুদ্ধ করার জন্য আমি যে অনুশীলনটি ব্যবহার করি সেইটি হলো এখন সব বিজ্ঞান প্রযুক্তি হয়ে গেছে তো বিজ্ঞান প্রযুক্তি হয়েছে যেমন জন্য জলের ফিল্টার বেরিয়ে গেছে জলের ফিল্টারেই এখন জল পরিশুদ্ধ বিশুদ্ধ হয় তবে আগে দেখেছিলাম যে মাটির পাত্রে না কি জল রাখলে জলটা ঠান্ডা হয় ও খেতেও ভালো লাগে তো তার আগেও দেখছি যে অনেকে জল পরিষ্কার করার জন্য জলে চুন দেয় এছাড়াও দেখেছি যে খর খরের থেকে জল বা কাপড় ছেঁড়া সেটাকে কলের মুখে রেখে জলটা নাকি পরিশুদ্ধ বেরোয় তো এইভাবে অনেকগুলো উপায় ঘরোয়া আমি দেখেছিলাম তো এছাড়াও দেখেছি গরম জল ফুটিয়ে খেলে না কি সেটা সবথেকে বেশি বিশুদ্ধ হয় কিন্তু আমাদেরকে ডাক্তারও অনেক সময় বলে যখন পেট খারাপ হয় যে বলে তুমি বিশুদ্ধ জল খাবে তো বিশুদ্ধ জলটা হচ্ছে গরম জলটাকে ফু গরম জলটা ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে খাওয়াটাকে বিশুদ্ধ জল বলে তো এরকম বিশুদ্ধ জল খাওয়ার জন্য বলে এছাড়াও ওআরএসের জল যখন করা হয় তখনও ওই গরম জলটাকে ঠান্ডা করে খেলে না কি খুব ভালো হয় তো এইভাবে বিশুদ্ধ হয় তবে এখন যেহেতু ফিল্টারটা বেশি হয়ে গেছে তো ফিল্টারেই এখন জলটা বেশি পরিশুদ্ধ হয় তো এই জন্য জল যেহেতু এখানে পরিশুদ্ধ হয়ে যায় সেই জন্য আর বাইরের কোনো এখনও সেরকম ঘরোয়া কোনো পদ্ধতি কাজে লাগায় না এখন বিজ্ঞান এতটাই প্রযুক্তি হয়ে গেছে যে ঘরে ঘরের কোনো কোনো কাজই কোনো কাউকে করতে হয় না তো সেরকম জলটাও এখন ফিল্টারেই পরিশুদ্ধ হয়ে যায়